আমরা কোথাও যাওয়ার জন্য যে পরিকল্পনা করতে লাগে যাতে কোনো অসুবিধা না পড়তে হয় আমাদের সেটার জন্য আমরা আগে আলোচনা করে নিই সেখানে কতটা নিরাপদ জায়গা আছে কতটা জা কী কী পাওয়া যাবে জল খাবার দাবার কী কী পাওয়া যাবে সেই সবগুলো আগে খোঁজ খবর নিয়ে নিই তারপর আমরা সেই জায়গাটাকে বিবেচনা করে ঠিক করি তাপর সেখানে ট্রেনের টিকিট কাটি হোটেল বুক করি তারপরে কতদিন সময় থাকে সেটা ভালো করে জেনে নিয়ে তারপর আমরা নিজেদের জন্য যে প্যাকিংগুলো করতে হয় জামা কাপড় নেওয়া ওষুধপত্র নেওয়া ওষুধটা তো খুবই দরকারি এটা খুবই প্রয়োজনীয় জিনিস এটা তো আগে নিতেই হয় তারপর নিত্যদিনের প্রয়োজন যেসব জিনিস সেগুলো আমরা ব্যা গুছিয়ে নিই তারপর ছোটো বাচ্চা থাকলে তাদের জন্য যতটুকু সুব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা করি তারপর হচ্ছে সেখানে আমরা গিয়ে আগে দেখি জলটা কোথায় পাওয়া যায় ভালো খাওয়ার জল সেটা তাপর খাবার দাবারটা কোথায় পাওয়া যায় সেগুলো খোঁজ করে নিই তারপর সেখানে আর কী কী জায়গায় যাওয়া যেতে পারে বা কী বে আছে সেই সব বৃত্তান্ত ওখান থেকে আমরা খোঁজ খবর নিয়ে নিই নিয়ে তারপর সেখানটা আমরা যাতে সু সুন্দরভাবে সেই জায়গাটা এনজয় করতে পারি সেই ব্যবস্থা করি আমরা